আমি মনে করি মিডিয়া এবং শিক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে সুসম্পর্ক কারণ আজকালের শিক্ষাব্যবস্থা হয়ে গিয়েছে অত্যন্ত খারাপ তাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই কোনও কোনও অঞ্চলে দেখতে পাই আমরা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার পর মিডিয়া তাদেরকে প্রতিরোধ করে তুলেছে এবং সে প্রতিরোধের প্রতি মানুষ তাদের মিডিয়া এবং শিক্ষাব্যবস্থাকে প্রতিরোধ করে আবার ভালো শিক্ষা আনার চেষ্টা করছে তাই আমি মিডিয়া এবং শিক্ষার মধ্যে সুসম্পর্ক দেখতে পাচ্ছি